নিয়েছেন আমি সরাসরি মেঝে পরিষ্কার করার কোনো প্রক্রিয়ার সাথে জড়িত নই তবে ঘর মুছতে বিভিন্ন পদ্ধতি প্রচলিত আছে যার মধ্যে প্রথাগত উপায়ে গোবর ব্যবহার একটি প্রাচীন প্রথা বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে গোবর মাটি বা কাঁচা মেঝেতে ব্যবহার করা হতে পারে এটি প্রাকৃতিক ভাবে জীবাণুনাশক হিসেবে কাজ করে এবং ঘরকে ঠান্ডা ও স্বাস্থ্যকর রাখার জন্য কার্যকর বলে মনে করা হয় গোবর গরুর গোবরে অ্যান্টিমাইক্রোবিআল বৈশিষ্ট্য রয়েছে যা ব্যাকটেরিয়া এবং জীবাণু দূর করতে সাহায্য করে গোবর মেঝেতে ব্যবহার করলে তা শীতল থাকে যা গ্রীষ্মকালে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহয়ক সয়াহ সহায়ক হতে পারে এছাড়া এটি বায়ুদূষণ কমাতে সহায়ক বলে অনেকে মনে করেন কারণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যদিও আঞ্চলিক শহরাঞ্চলে এখন এর ব্যবহার কমে গেছে এবং বেশিরভাগ মানুষ টাইলস সিমেন্ট বা কাঠের মেঝেতে পরিষ্কার করতে রাসায়নিক ক্লিনার ব্যবহার করেন তবে গ্রামীণ এলাকায় এখনও এই পদ্ধতির প্রচলন আছে স্বাস্থ্যকর দিক থেকে গোবর প্রাকৃতিক এবং রাসায়নিক মুক্ত হওয়ায় পরিবেশের জন্য উপকারী বলে ধরা হয় তবে এটি ব্যবহার করার সময় সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কারণ সঠিকভাবে প্রক্রিয়াজাত না হলে এটি থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া বা জীবাণু ছাড়াতে পারে